ভারতের ইতিহাস একটি সমৃদ্ধশীল ইতিহাস এই ইতিহাস আমাদের ভারতকে একটি বিশেষ স্থান গোটা বিশ্বে দেয় আমাদের ভারতে নানারকম ঘটনা ঘটেছে সেগুলির মধ্যে কয়েকটি এমন ঘটনা যেগুলি আমাদের ভারতকে একটি নতুন রূপ দিয়েছে সেগুলি হলো যখন ব্রিটিশরা আমাদেরকে আক্রমণ করে এবং ভারতকে জয় করে নেয় এবং ভারতকে পরাধীন করে দেয় তখন যে ভারতীয়রা যে যে কাণ্ডগুলো করেছিল যেমন সতীদাহ প্রথাকে বন্ধ করিয়েছিল রাজা রামমোহন রায় বা বিধবা বিবাহ করিয়েছিল শুরু ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি তাছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর যে গানগুলো লিখেছিল কাজী নজরুল ইসলাম যে দুঃখী কবি ছিল এগুলির যা দ্বারা যে জিনিসগুলি আমাদের ভারতকে প্রশমিত করেছে ভারত আমাদের একটি উন্নত দেশ হয়েছে এগুলির জন্য এদের অনেক ভালোভাবে রূপ আছে এরা যদি এগুলো না করতো তাহলে হয়তো ভারত সেরকম একটি দেশ হতো না যেটি এখন আছে ভারতে তা ছাড়াও মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন করেছিল তা ছাড়া সিধু কানু এরা নীল বিদ্রোহ করেছিল তারপরে বীরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহ করেছিল এই বিদ্রোহগুলোর জন্য অনেকগুলি নিয়ম ফিরে আসে এবং নানারকম বিপ্লব হয় নে নীলবাগ বিদ্রোহ হয়েছিল এগুলির জন্য আমাদের ভারত একটি অনেক ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক জায়গা আমি এগুলোর মধ্যে সবথেকে বেশি গর্বিত যেগুলোর জন্য আছি সেগুলো হলো স্বাধীনতা পাওয়া তাছাড়া নীল বিদ্রোহ তাছাড়া সতীদাহ বিবাহ সতীদাহ প্রথার নিষিদ্ধ করা তারপরে ভারতে নানারকম জিনিসের যেগুলো আবিষ্কার হয়েছিল যেমন জগদীশচন্দ্র বসু আমাদের বলেন গাছে প্রাণ আছে তা ছাড়া আর্যভট্ট শূন্যের আবিষ্কার করেন তাছাড়া শল্য চিকিৎসার আবিষ্কার ভারতে হয় এই জিনিসগুলো একটি আমাদের জীবনে অনেক বড় ইমপ্যাক্ট ফেলে তা ছাড়া এবারে আমাদের দেশের কয়েকটি স্বাধীনতা আন্দোলনের সময়কার আমার পছন্দের ব্যতিক্রমী নেতা হলো স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু ভগত সিং সিধু কানু বিরসা জগদীশচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু ইত্যাদি